হ্যাঁ আমাদের হসপিটালে এখানে অক্সিজেন সিলিন্ডার অস্ত্রোপচারে এখন সব সরঞ্জাম আমরা পাই এবং বিছানাপত্র সবই আমরা এখন পেয়ে থাকি আর সরঞ্জামও অনেক কিছুই বেড়ে গেছে সেই জন্য আমাদের কোনো অসুবিধা এখন হয় না তবে অনেক দিন আগে আমরা ওষুধ পেতাম না বিছানাপত্র পেতাম না যার কারণে রোগীকে রাখা হতো না রোগীকে বলত এখানে রাখা যাবে না তারপর কোথায় নিয়ে যাব এই চিন্তাধারা করে আমরা তখন একবার বিপদের মুখে পড়েছিলাম ডেঙ্গু হয়েছিল আমার মেয়ের তখন ওখানে রাখা যাচ্ছিল না বলল না এখানে রাখা যাবে না আমরা তখন কী করবো ভেবে পাচ্ছি না আমরা খুব করে বললাম যে না এখানেই রাখতে হবে আমরা কোথাও নিয়ে যেতে পারব না তখন তারা একটা এর মধ্যে রাখা হয়েছিল কোনো রকম কষ্ট করে তাকে রেখে সুস্থ করে ডেঙ্গু তো অনেক দিন ধরে রাখার পর তাকে সুস্থ হয়েছে এবং কি সেইখানে সুস্থ থেকে আমি বেঁচে এসেছি